পশ্চিমবঙ্গের প্রধান থিয়েটারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নন্দন আয়নক্স নন্দনে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাবার দাবার এইসব নিয়ে এবং সমস্ত রকম সিনেমা এখানে আগে দেখানো হয় আর আয়নক্সে বিভিন্ন রকম থিয়েটার চলচ্চিত্র এখানে পরিবেশিত করি বেশিত হয়